আমি দশ থেকে পনেরো দিন আগে সুভাষপল্লী ইস্কুলের সামনে দোকান থেকে রিক পেপার নামের একটি দোকান থেকে কিছু পেন কিনেছিলাম দু তিনটে পেন কিনেছিলাম এবং সেই পেনগুলোর লেখা খুব স্মুত এবং খুব পরিষ্কার সেই পেনটি দিয়ে আমি একটা পরীক্ষায় দিয়ে এসেছিলাম এবং সেই পেনটির জন্য আমি খুব তাড়াতাড়ি পরীক্ষাও শেষ করতে পেরেছিলাম এবং পেনটি এতো ভালো লেখা যাচ্ছে যে আমি আমার বন্ধুদেরকেও বলবো যে এই পেনটি ব্যবহার করতে এবং আমি আরও কিছু পেন